হুম আমার এতদিন ভোডাফোনের প্ল্যানটা ছিল কিন্তু একশো নিরানব্বই টাকায় তো জিওরও সেম প্ল্যানই আছে ইন্টারনেট প্ল্যানও সেম এখানে আবার ভোডাফোন চলে না জিও চলে তো দুশো নিরানব্বই আমার ও দুশো নিরানব্বই পড়ত হিসাব মতো দেড় জিবি নেট আর আনলিমিটেড কলিং ঠিক আছে তো এবার থেকে এক কাজ করি জিওতেই সুইচ করে নিই

এটাই ভালো হবে ঠিক আছে